হ্যাঁ বলুন ও কীভাবে পায়ে ব্যথাটা শুরু হয়েছে ও আচ্ছা কোনো কি পেন কিলার কিছু খেয়েছে ও আচ্ছা কি কোনো ব্যান্ডেজ আরে কিছু বাড়িতে নিজে থেকে কিছু করেছে কোনো বাম টাম ইউস করেছেন ও আচ্ছা তো ঠিক আছে ইয়ে বরফ থাকলে বাড়িতে বরফ নিয়ে আপনি ওখানে দিতে পারেন রিসেন্টলি আর তারপরে আপনি বা হচ্ছে আমার সাথে এসে একবার কনট্যাক্ট করতে পারেন ঠিক আছে আপনি হচ্ছে আমাকে হচ্ছে আপনি তো জানেন হসপিটালটা কোথায় কি আপনি আসুন ওখানে ওই ওই লোকেশানে এসে আপনি আমাকে ফোন করে নেবেন আমি তারপর আপনাকে রিসিভ করে নেবো এখন এখন আপনি আপাতত হচ্ছে বরফ দিন ওই জায়গাটা আর আপ ব্যান্ডেজ করুন আর হাঁটা চলা করবেন না একদম হ্যাঁ হ্যাঁ আর যেহেতু পেন বা হচ্ছে প্যারাসিটামল খেয়েছেন যদি কাছাকাছি কোনো দোকান থেকে কোনো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে